তাদেরকে আমি সব থেকে আগে বলবো তারা যেমন না বেশি জলে নামে কমরের কম জলে নামে যেমন সাঁতার শেখার জন্য এবং তাদের বাড়ির গার্জেন যেহেতু বাবা বা মাকে যেমন পাড়ে দাঁড়াতে দেখা যায় কেননা জল বিরাট খারাপ জিনিস জলে এ সাঁতার শিখতে যেয়ে এ অনেক কিছু হতে পারে সেহেতু যারা নতুন সাঁতার শিখবে তাদেরকে বলবো বেলন বা টিউব ব্যবহার করতে যাতে সাঁতার শিখতে যেয়ে যেমন না কোনো অঘটন ঘটে কারণ সাঁতার জল তো যেহেতু জলের সাঁতার শিখা হয় সেহেতু যেমন না জলের খুব গভীরত্বে নামে তারজন্য ছোটো ছোটো জলাশয় যে থাকে তাতেই সাঁতার শিখা বেটার হয় এবং সাঁতার শিখার জন্যেই অনেক শিক্ষক থাকে তাদের কাছেও আমি চাই যে তাদের কাছে যেয়ে সাঁতার শিখার কিছু ফর্মালিটিস ব্যবহার করা উচিত এবং সব সময় তার মা বাবা যেমন পুকুর বা কোনো ছোটো জলাশয়ের আশেপাশে থাকে যখন তার কোনো বাচ্চা সাঁতার শিখতে যাবে